আমাদের সরকারি ক্লাব বা এনজিওতে অনুষ্ঠান হয় এবং সেই ক্লাবে দৌড় প্রতিযোগিতায় পাঁচ কিমি একশো কিমি এবং অন্যান্য খেলাধুলা শটপুট দড়ি টানাটানি হাঁড়ি ভাঙা ইত্যাদি খেলা হয় বছরে দুবার থা দু বার থেকে তিন বার পাঁচ মাইল দৌড় ফুটবল খেলা ক্রিকেট খেলা ইত্যাদি সব খেলাই হয় সরস্বতী পুজোতে খাওয়ান এবং খেলাধুলা খেলাধুলা হয় সে খেলাধুলাতে ইত্যাদি যেমন ফুটবল ক্রিকেট হকি সব খেলাই হয় এবং স্যা সেই খেলায় পুরস্কার ভালো ভালো পুরস্কার থাকে